দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আসানসোল বর্ধমান হুগলি তারকেশ্বর কাটোয়া কালনা কলকাতা ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পুরী নবদ্বীপ মায়াপুর কৃষ্ণনগর